হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামে বিভিন্ন কী অনেক কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং সর্বজনবিদিত প্রথা হলো যে হাঁটুর ব্যথা যখন কোনও বৃদ্ধ বয়সের হয় লোকের হয় তখন সে প্রতি সন্ধেবেলা সে তেল গরম করে হাঁটুটি ভালো করে মালিশ করে হাঁটুটি যদি অনেক দীর্ঘক্ষণ মালিশ করে থাকে তাহলে তার ব্যথাটি কমে যায় এছাড়াও অনেক আরও রয়েছে যেমন বাড়িতে তৈরী বিভিন্ন ধরনের বাম তারা ব্যবহার করে থাকে বামকে গরম করে হাঁটুর উপরে কিছুক্ষণ লাগিয়ে রাখলে ব্যথাটি আপনি থেকে চলে যায় এছাড়াও অনেক কিছু আরও অনেক কিছু রয়েছে হাঁটুতে কাপড় বেঁধে তার ওপরেও কিছু ফুল বেলপাতা ঠাকুরের জিনিস দিয়ে বেঁধে রাখলে সে হাঁটুর ব্যথাটি কমে যায় এই সমস্ত ঘরোয়া পদ্ধতি আমাদের গ্রামে ব্যবহার করা হয়ে থাকে